পশ্চিম মেদিনীপুর জেলার প্রধান ফসল হলো ধান এই এলাকায় বেশিরভাগ জায়গায় সাধারণত এঁটেল মাটি আর এঁটেল মাটি হওয়ার জন্য ধান চাষ খুবই উপযোগী আর এই ধান চাষ প্রথমে তলা রোপন করা হয় ধান প্রথমে ধান বা তোলা রোপন করা হয় রোপন করার পরে সেই ধানে হ্যাঁ যথাযথ যথাযথভাবে ট্রিটমেন্ট করার পর সেই ধান তোলা রূপে তোলা হয় এবং তোলার পরে সেই ধানকে রোয়া হয় রোয়ার পরেই সেই ধান আস্তে আস্তে শস্যে পরিণত হয় এবং পরিপূর্ণ শস্য হিসেবে গ্রহণ করা হয় আর এছাড়াও পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর জেলায় আরো অন্যান্য চাষ হয় যেমন শাকসবজি চাষ হয় তাছাড়াও আলু চাষটা ব্যাপক পরিমাণে দেখা যায় শাকসবজির মধ্যে টমেটো গাজর শিম পেঁপে ইত্যাদি ফলেরও কিছু গাছ এখন লাগানো হচ্ছে আখ এবং এই ফসলগুলির মধ্যে যেটা ব্যাপক পরিমাণে বাজারে দাম বা বাজারে চালু তার মধ্যে প্রধান হচ্ছে শস্যর মধ্যে ধান আর এই ধান হচ্ছে লাগাবো লাগাবার পর কাটা পর্যন্ত এবং কাটার পর সেই ধানকে নানান কাটার পর অনেক পরিশ্রম করার পর আর সেই ধান ঝাড়া হয় এবং ধান ঝাড়া হওয়ার ফলে ধান ঝারা হওয়ার পরে সেটা কেউ কেউ বাজারে বিক্রি করে এবং আবার কেউ কেউ সেই ধানকে সেদ্ধ করে উনুনে সেদ্ধ করে সেদ্ধ করবার পরে সেই ধানকে কলে ভাঙিয়ে এবং সেটা থেকে চালে রূপান্তরিত এবং চাল থেকে তারপরে ভাতে হ্যাঁ ভাত বা খাওয়া হয় পশ্চিম মেদিনীপুর জেলার প্রধান শস্য হচ্ছে ধান